কিছু দিন আগে আমি একটা অনলাইনে জিন্সের প্যান্ট অর্ডার করেছিলাম পাঁচ ছদিন আগে আমার জিন্সের প্যান্টটি এসেছে আমি যেই জিন্সের প্যান্টটি অর্ডার করেছিলাম প্রথমত সেই জিন্সের প্যান্টটা আসেনি কারণ আমি পুরোপুরি গাঢ় নীল একটা জিন্সের প্যান্ট অর্ডার করেছিলাম দেখলাম গাঢ় নীল যেই জিন্সের প্যান্ট অর্ডার করেছিলাম সেই জিন্সের প্যান্টটি রংটি আসেনি এবং এসেছে সেটা হালকা আকাশি রঙের একটা প্যান্ট এসেছে কোয়ালিটি খুবই খারাপ প্রথমেই আমার পচ রংটা পছন্দ হয়নি তার জন্য একটা মনটা খারাপ হয়ে গেল তারপরেও দেখলাম যে জিনিসটাও খুব একটা ভালো নয় কারণ জিন্সের প্যান্টের গাটি খুবই খড়খড়ি সফট নয় একটুও একিন পরে একটুও আরামদায়ক নয় পরে খুব টাইট মনে হচ্ছে এবং তাছাড়া জিন্সের মানে জামা কোয়ালিটিটা খুবই খারাপ পরে একটু কোনো মানে পরে যেমন অস্বস্তি বোধ মনে হচ্ছে পরে যেমন স্বস্তি পাচ্ছি না তারপরে বসতে গেলে উঠতে গেলে কষ্ট হচ্ছে মানে খুবই খারাপ একটা জিন্সের প্যান্ট এসেছে আর যেন মানে মনটা প্রচুর খারাপ এবং টাকাটাও লস হয়ে গেল প্যান্টটাও আমি ঠিকঠাকভাবে পরতে পারব না পরার ইচ্ছেই নেই কারণ যেই নীল কালার চেয়েছিলাম আসেনি তাছাড়া পরতেও আমি সুবিধের পাচ্ছি না